যখন আমি প্রথম রান্নাঘরে রান্না করতে গিয়েছিলাম তখন গ্যাস অন করে কড়াই দিলাম কড়াইয়ের উপর তরকারিটা হল তরকারিটা হয়ে যাওয়ার পর যে সাঁড়াশি দিয়ে কড়াইটা নামাতে হয় সেইটা আমি জানতাম না সেই জন্য আমি হাতে করে নামিয়ে দিয়েছিলাম এবং আমি জোর ছ্যাঁকা খেয়েছিলাম সেই অভিজ্ঞতাটা আমার জানা আছে সবাই তো এখন ইউটিউব দেখে রান্না বানায় আমিও রান্না করতে ভালোবাসি মোটামুটি আর আমিও রান্না করার চেষ্টা করি ইউটিউব দেখে আর তা দেখে আমি বানাই বিরিয়ানি বানিয়েছিলাম তখন দেখলাম যে তাদের মতো আমার বিরিয়ানিতে কালার হয়নি রং আসেনি কোনো গন্ধ থাকেনি সেই জন্য আমার বিরিয়ানি মনে হয় সব থেকে কঠিন রান্না আর সব থেকে সহজ রান্না মনে হয় আলু পোস্ত কারণ সেটা খেতেও ভালো লাগে আর কম সময়ের মধ্যে হয়েও যায় সেই জন্য আমার সব থেকে সহজ মনে হয় আলু পোস্ত আর কঠিন মনে হয় বিরিয়ানি